ফ্লিপকার্ট থেকে একটা চার্জার নিয়েছিলাম যে সেই চার্জারটার যা দাম ছিলো সেই হিসাবে চার্জারটা আসার পর তখন ব্যবহার করছি তখন ওটা ছিলো যে চার্জিংটা খুব ফাস্ট হবে না কি এটাতে কিন্তু যখন আমি এটা চার্জে দিচ্ছি চার্জে দেওয়ার পর দেখছি মোটামুটি প্রায় ঘন্টা দেড়েক চার্জ দেওয়ার পর চার্জ কিন্তু সেরকম ফাস্টিং হচ্ছে না আর চার্জারটাও একটু সামান্য একটু গরম হয়ে যাচ্ছে মানে এক দেড় ঘন্টা চার্জ দিলাম কিন্তু তারপরেও দেখাচ্ছে মোটামুটি ফিফটি সিক্স সেভেন্টি আর দামটাও নিয়েছিলো ভালো বলেছিলো যে ফোর জির ইয়েতে ফাস্ট চার্জ হবে এটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে চার্জটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু দেড় ঘন্টা দেওয়ার পরও এখন দেখছি দেড় ঘন্টা দেওয়ার পরেও এখন দেখছি যে চার্জটা সেরকম হলোই না ওই সিক্সটিতে এসে সিক্সটি সিক্সটি ফাইভ হয়ে আছে এখন আর চার্জারটাও হালকা গরম হয়ে যাচ্ছে তো বুঝতে পারলাম না যে এটা এতটা হওয়ার পর আধ ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিলো তো এই প্রোডাক্টাতে আমার এটা চার্জারটা ভালো লাগলো না আমার এটা